দেখুন ছোটোবেলার থেকেও আমাদের বাবা হচ্ছে আমাদের আমার বাবার পেশা হচ্ছে মাছ ধরা তো আমারও অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে বাবার সাথে যেতাম যেতে যেতে এমন একটা ফিলিংসই হয়ে গেছে মানে মাছ ধরা খুব ভালো লাগে আমাদের মানে জাল যখন ফেলবে অ্যাকচুয়ালি জাল যখন ফেলবে যখন মাছগুলো তুলবে না কী সুন্দর একটা মানে মাছের লাফানো দেখে না খুব ভালো লাগত তাই মানে নদীতে যাওয়া নৌকায় করে নদীতে মাছ ধরতে যাওয়া সেটা অন্য রকম মজার বিষয় তো সেখানে গিয়ে সেখানে গিয়ে যখন জাল ফেলবে বাবা আমি তখন মাছ আর কি গু কুড়িয়ে মাছের জায়গায় রাখতাম তো সেখানে খুব সুন্দর লাগলো একটা দৃশ্য তো মানে যখন জালটা ফেলবে বাবা তখন খুব ভালো লাগতো এবং আমাদের আগেই থেকে সব জাল ফেলা হচ্ছে আমাদের পেশাগত এবারে আমিও চাই যে আমি এই জাল ফেলি কিন্তু আমার ভবিষ্যৎ আমার ভবিষ্যত এই জাল ফেলা দেখে হবে আমার পরবর্তী প্রজন্মে আমার পরবর্তী প্রজন্মে দেখা গেল তাদের হয়তো তারা হয়তো এই জাল ফেলবে কিন্তু তারা হয়তো জাল ফেলবে কিন্তু কি কিন্তু কি বলো তো এখন সবাই আর কি জাল ফেললাম যে যার নিজের কাজ নিজেই পছন্দ করতে চেষ্টা করে তো মা কিছু কিছু সমস্যাও দেখা দেয় কিছু কিছু সমস্যা দেখা যায় যেমন ঠান্ডার সময় ঠান্ডার সময় খুব সমস্যা দেখা যায় ঠান্ডা তো লাগেই নৌকা নৌকা করে নদীর মাছখানে গেলে ঠান্ডা তো লাগবেই কেননা চারিদিক থেকে হাওয়া আসবে তো নদীর তো নদীর মাছখানে যখন যাবে আরো যখন জলে হাত দেবে তখন খুবই ঠান্ডা লাগবে তো আমার পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম আমার পরবর্তী প্রজন্ম চায় যে মাছ ধরে বা ওর যেমন ইচ্ছা যেই কাজ ও পারবে নিজে সেই কাজ করবে